আমি যদি কোনো ছোটো বাচ্চা বা প্রথম প্রথম আঁকা শেখার প্রতি উৎসাহ দেখায় প্রথমে তাকে জানাবো একটা ছবিকে ভালো করে দেখার জন্য সেই ছবিতে কোন কোন জিনিস আছে সেগুলি প্রত্যক্ষ করার জন্য তারপর বলবো সে ছবিটা যেন সুন্দর করে মনের মধ্যে গুছিয়ে নেয় যতটা সম্ভব সে নিজের মন থেকে আঁকার চেষ্টা করুক প্রথমে হয়তো সেটা ভালো হবে না কিন্তু বার বার সেটা চেষ্টা করার পরে সেই ছবিটা সম্পূর্ণ হবে এরপর ও যদি সেই ছবিতে কালার করতে চায় প্রথমে একটু আধটু ভুল হতে পারে কিন্তু সে যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে সেই ছবিটাকে প্রত্যক্ষ করতে পারে সেই ছবির প্রতি তা মনোনিবেশ করতে পারে সেই ছবিকে সে সম্পূর্ণ তার খাতাতে ফুটিয়ে তুলতে পারবে